বর্তমানে আমার এলাকা বা আমার দেশে বা আমার রাজ্যে কোনো রাজার শাসন নেই আমাদের দেশ লোকতান্ত্রিকভাবে চলে কিন্তু যদি আমরা কিছু বছর মানে কিছু বছর আগেই যদি যাওয়া যায় তখন আমাদের দেশ বা আমাদের রাজ্যে সব ইংরেজরাই শাসন করত কিন্তু তারও যদি আগে যাওয়া যায় তখন আমাদের আমার এলাকায় রাজা কৃষ্ণচন্দ্র বলে এক রাজা থাকত তখন আমি ইতিহাসে পড়ে দেখেছি এবার ইতিহাস আশা করছি পুরোটাই সত্য বলেছে এবার ওই রাজা কৃষ্ণচন্দ্র আমাকে অনেকটাই প্রভাবিত করেছেন কারণ যখন ইতিহাসে বলেছেন যে যখন বন্যায় পুরো সব কিছু জমি ভাসিয়ে দিয়ে গিয়েছে এবার তখন রাজা পুরো খাজনা মকুব করে দিয়েছিল এবং প্রজাদের বাঁচার জন্য নিজের কোষাগার থেকেও অনেক খাওয়ার জন্য চাল ডাল ইত্যাদি অনেক কিছু খাবার জন্যও দিয়েছিল এবার এরকম দয়ালু রাজা আশা করছি অন্য জায়গায় নেই এবার অন্য কোনো বইয়েও আমি তেমন একটা এত দয়ালু রাজা আমি দেখিনি এবার রাজা কৃষ্ণচন্দ্র বিশেষ করে অনেক যুদ্ধ এড়িয়ে চলতে পছন্দ করতেন কারণ যুদ্ধ মানেই মানুষের ক্ষতি খুন অনেক কিছু মানে নষ্টই যুদ্ধ